হ্যাঁ ভালো আছি কে বলছেন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বলুন দেখুন পড়াশুনা বলতে মোটামুটি চলছে কিন্তু খুব একটা ভালো নয় সামনে এক্স্যাম আসছে যার জন্য ওকে বারবার করে বললাম যে একটু ভালোভাবে রিভাইসগুলো করো এবং বিষয়গুলোর উপরে ভালোভাবে অ্যাটেন্ডেন্স দাও আর পড়াশুনো ভালোভাবে চালাও কিন্তু ও দেখছি প্রতিনিয়তই পড়াশুনো সেভাবে ভালোভাবে করছে না এবং আমি এই কয়েক দিন আগেই একটা টেস্ট নিলাম যেখানে ওর রেজাল্ট খুবই খারাপ এসেছে আমি ভেবেছিলাম যে হয়তো বেটার হবে কিন্তু সেভাবে হয়নি তো আমি চাইব যে আপনারা একটু ওর ওর প্রতি গাইডনেস দিন আর ওকে একটু ভালোভাবে পড়ানোর ব্যবস্থা করুন আপনারা ওকে দেখান বাড়িতে ও যে যে বিষয়গুলো পারছে না সেগুলোর দিকে একটু রিভাইস করান ওকে ভালোভাবে পড়াতে বসান আর ও বাড়িতে কতক্ষণ করে পড়াশোনাটা করে দেখুন এইভাবে তাহলে কিন্তু ওর রেজাল্ট কোনো দিনও ভালো আসবে না আর আপনাদেকেও একটু গাইড নিতে হবে আপনারা ওকে পড়া যখন পড়তে বসে আপনারা ওকে বসান ভালোভাবে কেউ আপনি পাশে থাকেন না দেখুন কাজটা আপনার অবশ্যই থাকতে পারে কিন্তু তা বলে ওর একটু ওর দিকেও গুরুত্বটা দিন ও যখন পড়তে বসবে তখন ও ওকে একজন হলেও ওর পাশে বসুন ও যে পড়াগুলো কো পড়ছে সেটা একটু লক্ষ্য রাখুন যে ঠিক পড়ছে না ভুল পড়ছে এবং অবশ্যই পড়ানোর মাঝে মাঝে ওকে কিছু কোয়েশ্চেন করবেন সেই কোয়েশ্চেনগুলো ও অ্যাটেন্ড করতে পারছে না কি না বা সঠিক উত্তর দিতে পারছে কি না এই জিনিসগুলা একটু দেখাশুনা করুন তাহলে অবশ্যই রেজাল্টটা ভালো আসবে আর আমিও এখানে যথেষ্টভাবে চেষ্টা করছি আর শুনলাম না কি ও বাড়িতে মোবাইল নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করে

হ্যাঁ তো এটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখা উচিত আর মোবাইল ওকে অবশ্যই একদম মিনিমাম তো পরীক্ষার আগে পর্যন্ত কোনোভাবেই মোবাইল ওকে ওর হাতে দেবেন না কিছু টাইম দেবেন যেখানে হয়তো ও সা কিছু টাইম ইউজ করতে পারে কিন্তু সেটা এই এক্স্যামের আগে তো নয়ই একদম না আধ ঘন্টা নয় মিনিমাম দশ থেকে পনেরো মিনিট আপনি ওকে দিন কিন্তু সেটা এখন না এখন তো টোটালি অফ থাকবে আর ওর যেমন না মোবাইলটার দিকে একদম একদম যেমন না মোবাইলটার দিকে লক্ষ্য যায় সবসময় যেন বই নিয়ে বসতে থাকে এবং পড়াশোনাটা যেন ভালোভাবে করে আর আপনারাও একটু গাইডনেস দিন যাতে ও পড়াশোনাটার দিকে মনটা দিতে পারে

আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা লক্ষ্য রাখুন আচ্ছা ঠিক আছে